পাখিরা বসবাস হচ্ছে বন জঙ্গল ওরা বেশিরভাগ বন জঙ্গলেই থাকতে ভালোবাসে গাছে গাছে বনে থাকে ওরা বেশি যদি কেউ এবার বন জঙ্গল যদি কেটে ফাঁকা করে দেয় তাহলে পাখিরা যাবে কোথায় ওরা থাকবেটাই কোথায় ওরা তো বেশি বন জঙ্গলেই থাকতে ভালোবাসে ওরা খোলামেলায় তো সেরকম দেখাও তো যায় না ওদের ওদের বেশিরভাগ পাখি ওদের দেখা যায় বন জঙ্গলে দেখা যায় আকাশে বেশি দেখা যায় না কম বেশিরভাগ অংশ বন জঙ্গলেই দেখা যায় গাছেপালাই দেখা যায় গাছপালায় যদি মানুষ বন জঙ্গলগুলো কেটে দেয় তাহলে পাখিরা ওদের ভীষণ থাকার কষ্ট হবে কেউ দেখলে বারণ করা অবশ্যই দরকার যে বন জঙ্গল কেটে না পাখিরা থাকবে কোথায় ওদের তো বন জঙ্গলেই ওরা থাকতে ভালোবাসে তাহলে তোমরা এগুলো কেটো না ওদের বললে ওরা অবশ্যই কথা শুনবে পাখিরা ওরা বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন জায়গায় যেরকম বন জঙ্গলে থাকে গাছপালায় থাকে আকাশে ওড়ে ফের লোকের বাড়ি উঠোনে ও ঘোরে পাখি পাখি বেশি এ থাকতে ভালোবাসে সবচেয়ে বেশি থাকতে ভালোবাসে বন জঙ্গলেই থাকতে ভালোবাসে সেরকম চিড়িয়াখানা আরও বিভিন্ন রকমের জায়গায় নাম পাখিরালয় চিড়িয়াখানায় ঠান্ডাাকালে ওরা ওদেরকে বেশি দেখা যায় পাখিদের পাখিরা এখন আল্লাহ খুদা